হ্যালো হ্যাঁ হ্যাঁ বাড়ি গিয়ে লাগাবোখনে মা আছে দেখাশোনা করবে হুম ঠিক আছে আমি কি কি খেতে পারবো ঠিক আছে আর স্যান্ড কবে হবে আবার কবে আসবো ডাক্তার খানে তাহলে

হুম